হ্যালো হ্যাঁ বলুন আটটার দিকে ওই ড্রেস বলতে আপনার নাচের যেই ড্রেসটা লাগবে সাদা চুড়িদার সাদা চুড়িদার বলতে সা সালোয়ার প্যান্ট আর লাল ওড়না আর ঘুঙরু আর হচ্ছে আমাকে একটু ফুলটাও দেখাবেন মাথায় ফুল বাঁধতে বলেছি জুই ফুলের মালা হলে তো খুবই ভালো হয় আর না হলে এমনই যদি সাদা কোনো মালা থাকে তাহলেও খুব ভালো হয় বুঝলেন হ্যাঁ আর গানের টিচার উনি তো ওনার বলেছিলো যে শরীরটা তো খারাপ ওনার জ্বর হয়েছে হ্যাঁ আপনি একবার আপ ওনাকে ফোন করে দেখি উনি আসবে কি না ফোন করে দেখি উনি যদি আসে তাহলে আমি আপনাকে দাঁড়ান আমি আম আমি আর একটু পরে আপনাকে এসএমএস করে জানিয়ে দেবো উনি আসবেন কি না তাহলে আপনি নিয়ে আসবেন গানের খাতাটা ওনাকে এখনও জিজ্ঞেস করিনি উনি বলছিলো সকালবেলা ফোন করেছিলাম উনি বলছিলো ওনার শরীরটা খুব খারাপ আজকে হয়তো উনি ক্লাস নাও নিতে পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেড়টার সময় আসুন আচ্ছা ঠিক আছে